হ্যাঁ আমার অনেকগুলি ভাইবোন আছে কিন্তু সেই ভাইবোনদের মধ্যে আমার একটি নিজের দিদিভাই আছে আমার দিদিভাই আর আমি অনেকটাই একই রকমের আমাদের দেখতে এতটাই একই রকম লোকে আমাদের বুঝতে পারে না কে দিদিভাই আর কে আমি কিন্তু আমাদের স্বভাবেরও অনেক একই রকমের ব্যাপার আছে আমরা যা করি একই রকমের করি আমাদের যখন যা হয় একই সাথে হয় ও যা পছন্দ করে আমিও ঠিক তাই পছন্দ করি কিন্তু সেক্ষেত্রে আমার দিদিভাইয়ের ভূমিকা একটু কম আমি সব সময় আমার দিদিভাইকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখতে চাই কেউ কিছু বললে আমার দিদিভাইয়ের থেকে আমার বেশি কষ্ট হয় ঠিক তেমনটাই যখন আমাকে নিয়ে কেউ কিছু বলে আমার দিদিভাইয়ের আমার থেকে বেশি কষ্ট হয় আমরা কোনোদিনই একে অপরের ক্ষতি বা একে অপরকে কেউ কিছু বলেছে তার জন্য আমাদের চাই না যে কিছু কষ্ট হোক একে অপরের আমরা দুজন একে অপরকে খুবই ভালোবাসি তাই আমরা চাই না কারোর কোনো ক্ষতি হোক বা কেউ কাউকে কিছু বলুক আমরা সব সময় চেষ্টা করি যাতে আমরা একসাথে ভালো থাকতে পারি আর আমরা ভালো আছিও আমরা সব সময় দুজন একই সাথে থাকি আর একই রকমের আছি আমাদের মধ্যে কোনো বিভেদ নেই আলাদা হয়ে যাওয়া নেই অন্য বোন ভাইদের মধ্যে যেমন ঝগড়া হয় আমাদের মধ্যেও ঠিক তেমনই ঝগড়া হয় কিন্তু তা ক্ষণিকের জন্য সঙ্গে সঙ্গেই আমাদের ঝগড়া ঠিক হয়ে যায় এবং আমরা আবার আগের মতো হয়ে যাই তার জন্য ছোটোবেলায় অনেক বকাও খেতাম এখন আর সেই বকা খাওয়া হয় না এখন ঝগড়াই হয় না তো বকা কে দেবে তাই আমার খুব ভালো লাগে আমি গর্বিত যে আমার একজন দিদি আছে আমার দিদিভাই আমার বন্ধুর মতো আমি ওকে মনের সব কথা বলতে পারি আর সবসময় একসাথে থাকতেও পারি